হ্যালো হ্যাঁ ভালো আছি তোর কী খবর ওহ না রে কাজের অবস্থা খুবই খারাপ আমাদের এখানে গ্রামে তো আবার খুবই খারাপ মানে অবস্থা

সে হ্যাঁ কলকাতা কলকাতা তুই যাবি বলছিস কিন্তু আমার তো এইখান এইদিক থেকে কী করে যাই আমি বল না তুই আমাকে যদি মানে কি কলকাতায় কি থেকে কাজ করবি না আবার বাড়ি চলে এসে কি করবি একেই তো টাকার ব্যাপার রয়েছে একটা একদিকে তো টাকার ব্যাপার রয়েছে একটা তারপর আবার থেকে যদি ওখানা ইয়ে করা হয় তাহলে তো আবার সেখানে বাড়ি খরচা সমস্ত কিছুই রয়েছে বল কি করে সব কি হবে বুঝতে পারছি না

ও মানে আমি ঠিক ব্যাপারটা ঠিক জানি না তুই কাজটা করেছিস আমি ঠিক প্রথম তাহলে আমাকে একটা দেখে দে যদি আমি কাজটা করতে পারি মানে সংসারটা একদম অবস্থা খুব খারাপ আর কি

আচ্ছা আচ্ছা সেটাই আর কি আর হচ্ছে তুই এমনি তাছাড়া মানে এই কাজগুলো ছাড়া আর কিছু করছিস না কি

আচ্ছা আচ্ছা হুম সেটাই আর কি তুই তাও জিনিসগুলো সম্বন্ধে তোর ধারণা আছে আমি একদম নতুন আমি তো এই ধরনের কাজগুলো করিও নি সে তোর সাথে গেলে আশা করছি খারাপ কিছু হবে না এবারে ঠিক আছে দেখতে হবে আর কি আর বলছি বেতন টেতন কেরকম দিবে জানিস না কি জানিস না একদমই আচ্ছা আচ্ছা না মোটামুটি একটা মানে চালিয়ে নেওয়ার মতো হবে তো রে ভাই আচ্ছা আচ্ছা মানে তোর চেনা পরিচিত কেউ গেছে না কি ও আচ্ছা তাহলে কতদিন গেছে না একদম সে মানে কখন গেছে ও দু তিন মাস আছে মানে হ্যাঁ ভালো হতেও পারে এবার কলকাতা জিনিস তো মানে খুব সচেতন না হলে মানুষে হয়তো মানে খাটিয়ে টাকা দেবে না এরকম ব্যাপারও হতে পারে এবারে ঠিক আছে যেয়ে দেখতেও হবে হ্যাঁ সেটাই আচ্ছা হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে কনট্যাক্ট করবো তাহলে তোর সাথে কাজ টাজ তো কিছু করতে হবে না হলে সংসারটাও তো একদম চলছে না না

আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখ তাহলে